ভারতীয় শিক্ষা ব্যবস্থায় গুরুত্ব পেয়েছে কঠোর পরিশ্রম এবং প্রচুর পড়াশোনা ছাত্র ছাত্রীদের মূল লক্ষ্য পরীক্ষায় ভালো নম্বর পাওয়া তাই তারা মূলত বই পড়ে ও তথ্য মুখস্থ করে নম্বর বেশি পাওয়ার চেষ্টা করে কারণ ভারতীয়দের সমস্ত ক্ষেত্রে বিচার করা হয় তার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন এবং নম্বরের ভিত্তিতে এছাড়াও এখানে ছাত্র ছাত্রীদের পছন্দের বিষয় ছাড়াও আরও অনেক বিষয়ে পড়াশোনা করতে হয় যেটা ছাত্র ছাত্রীদের কাছে অনেকটা কঠিন করে তোলে ভারতীয় শিক্ষাব্যবস্থায় মাধ্যম মূলত ইংরাজি এছাড়াও বিভিন্ন লোকাল ভাষায় শিক্ষাদানেরও ব্যবস্থা রয়েছে এখানে সিলেবাস মূলত একই থাকে খুব সামান্য পরিবর্তন করা হয় প্রায় প্রতি দশ বছর অন্তর অন্য দিকে অন্যান্য দেশের শিক্ষা ব্যবস্থায় মূল লক্ষ্য দেওয়া হয়েছে কাজের অভিজ্ঞতার উপর তাই তাদেরকে হাতে ধরে কাজ শেখানোয় বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ছাত্র ছাত্রীরা ভবিষ্যতে যে সেক্টরে কাজ করবে বলে ঠিক করে তারা সেই অনুযায়ী ছোট থেকেই প্রশিক্ষণ নিতে থাকে তার ফলে তারা সেই অনুযায়ী সাবজেক্ট চুজ করে তারা পড়াশোনা করতে পারে এর ফলে তাদের কর্মক্ষেত্রে অনেকটাই সুবিধা হয় এছাড়াও ছাত্র ছাত্রীদের আধুনিক টেকনোলজি শেখানো ও নতুন নতুন আবিষ্কার সম্পর্কেও অবগত করা হয় এবং সিলেবাসের দ্রুত পরিবর্তন করে ছাত্র ছাত্রীদের কর্মভিত্তিক শিক্ষাদানের ব্যবস্থা করা হয় ফলে তারা তাদের শিক্ষা খুব সহজেই কর্মক্ষেত্রে প্রয়োগ করে অনেক এগিয়ে যেতে পারে শিক্ষক মূলত প্রবলেম সলভিং মেথডের মাধ্যমে শিক্ষাদান করে থাকেন অর্থাৎ ছাত্র ছাত্রীদের কোনো একটি সমস্যার সম্মুখীন করে শিক্ষক তারপরে ছাত্র ছাত্রীরা নিজেরাই সেই সমস্যা সমাধানের চেষ্টা করতে থাকে যখন ছাত্র ছাত্রীরা ব্যর্থ হয় তখন শিক্ষক শিক্ষিকা সাহায্য করেন তাদের বাস্তব এর ফলে তাদের বাস্তব জ্ঞান বাড়ে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় বাস্তব শিক্ষাদান ভিত্তিক খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় সিলেবাস কর্মক্ষেত্রের উপরে জোর দেওয়া খুব দরকার যাতে তারা ভবিষ্যতে কর্মক্ষেত্রে বেশি করে সফলতা অর্জন করতে পারে